হ্যালো হ্যালো কে স্যার বলছেন বলছি স্যার কিছু কথা জিজ্ঞাসার ছিল মানে সামনে তো আমাদের ফুটবল ম্যাচ আসছে সেই ব্যাপারে কিছু কথা বলার ছিল আর কি আপনার সাথে হুম বলছি ব্যাপারটা হচ্ছে কি যে সামনে ম্যাচ আসছে যেহেতু সেহেতু মানে যেরকম আপনি আমাদেরকে প্রশিক্ষণ দেন প্রতিদিন সকালে বিকেলে যেভাবে দেন তাহলে এখন যেহেতু সামনে ম্যাচ আসছে একটু কড়াকড়িভাবেই তো প্রশিক্ষণ দিতে হবে তাহলে কবেলা করছেন মানে হুম মানে ও নিজেদের গ্রাউন্ডে আমরা ছানাগুলো প্র্যাকটিস করব আর আপনি হচ্ছে ওই যেই টাইমগুলো বলছেন

ও আচ্ছা আচ্ছা আপনি যে টাইমে যেতে বলছেন ওইগুলো আপনার কাছে যাব এবং বাদবাকি যে সময়গুলো আছে সেই সময়গুলো মানে খাওয়া দাওয়া স্নান করার সময়গুলি বাদে যে সময়গুলি আছে সেগুলি নিজেরা প্র্যাকটিস করব আমরা এই এগারো জনে তাই তো আর বলছি স্যার আমাদের যেখানে খেলা হবে সেখানে নাইন সাইড মাঠ না ইলেভেন সাইড নজন করে খেলা হবে না এগারো জন করে স্যার ও আচ্ছা আচ্ছা মানে ইলেভেন সাইড আর বলছি স্যার একটু সিস্টেমটা কীরকম টাইপের খেলা হবে সেখানে যেহেতু রানিং খেলা রানিং খেলায় এবারে পাসিং সিস্টেম হবে না এমনি ডিফেন্স থেকে বল তুলে দেওয়া শুধু ও আর হ্যাঁ হ্যাঁ আর বলছি স্যার ওখানে সেরকম কি ভালো টিম আসছে ও আর আচ্ছা বলছি স্যার আপনি যেরকম প্রশিক্ষণ দেন আমাদেরকে ওই যেরকম ব্যায়ামগুলো করান কত এই সত্তর আশি রকমের ব্যায়াম করান সেগুলো কি সেরকমই করাবেন ওই ভাবে কড়াকড়িভাবে ও ঠিক আছে আর বলছি স্যার যে ব্যায়ামের আগে আপনি আমাদেরকে পাঁচ পাক করে ছোটাতেন আগে এখন তো আর ছোটান না তাহলে এখন কি আবার ওটা চালু করছেন যেহেতু সামনে ম্যাচ আসছে তাহলে আবার পাঁচ পাক করে কি আমাদেরকে ছুটতে হবে ও আর স্যার বলছি আমরা যখন মাঠে খেলতে নামব তো খেলাটা তো দুটো থেকে শুরু হবে আর বলছি স্যার দুটো থেকে যে শুরু হবে আমরা কি চুইং গাম খেয়ে মাঠে খেলতে নামতে পারি